হ্যাঁ আমি আমার পশুকে আমি নিজেই যত্ন করি আমার পশুকে দেখাশুনোর জন্যে কোনো লোক আমি রাখি নি আর আমি মনে করি কোনো যদি কারো বাড়িতে কোনো পশু থেকে থাকে তাদের নিজেদের দেখা উচিত কোনো লোক রাখা উচিত না কারণ নিজে যতোটা ভালভাবে রাখতে পারবে অন্য কেউ পশুটাকে সেভাবে রাখতে পারবে না নিজে পশুটাকে যতোটা বুঝতে পারবে চিনতে পারবে জানতে পারবে অন্য লোক রাখলে তারা করবে না কারণ আমার পশু আমি জানি হ্যাঁ তা সে কেমন কীভাবে তাকে রাখলে কোথায় রাখলে সে ভালো থাকবে আমার পশুকে রাখার জন্যে আমি একটা সাইডে ঘর করে রেখেছি এবং তাকে নিয়মিত আমি খেয়াল রাখি তাকে দেখি সে যদি কোনো রকম কোনো অবস্তায় কোনো কম যদি সে না খায় না এমনি শুয়ে থাকে তখন সঙ্গে সঙ্গে আমি পশু চিকিৎসক ডক্টর তাকে ফোন করি তিনি এসে দেখে যান আমার পশুটার কী হয়েছে কেন হয়েছে মানে আমি তখন ওনাকে প্রশ্ন করি যে ওর কী হয়েছে ও খাচ্ছে না কেন তখন উনি ওনাকে মানে পশুটাকে ভালো করে দেখেন দেখে তার ওষুধ দিতে হলে ওষুধ দেয় ইনজেকশান দিতে হলে ইনজেকশান দেয় এবং আমার পশুটা যদি অসুস্থ থাকে তাহলে আমি তার পাশে বসে সারাক্ষণ বসে থাকি বসে চিকিৎসা করে সে যতক্ষণ না সুস্থ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি তার পাশে বসে থাকি এবং আমার পশুটাকে স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য আমি যা যেটুকু করতে হয় ততটুকুই আমি করি আমার পশুটা কীভাবে ভালো হয়ে যাবে এইভাবে ভাবতে ভাবতে আমি আমার পশুটাকে ভালোভাবেই রাখতে পারি ভালো রেখেছি আমি মনে করবো সবাই পশুটাকে ভালো করে রাখুক পশুটা হচ্ছে আমাদেরই মতোন জীব তা সে একটা জীব সে অবলা জীব সে কথা বলতে পারে না তাই তার কেয়ার বা তার খেয়াল রাখার দরকার আমাদের কারণ সে আমাদের কাছে আমাদের বাড়িতে রয়েছে সেই জন্যে আমি মনে করবো যে যেসব মানুষেরা পশু ব্যবহার মানে পশু বাড়িতে পুষছেন বা রাখছেন তার প্রত্যেকে নিজেরাই খেয়াল করবেন খেয়াল রাখবেন নিজেরা না করে লোককে দিয়ে করাবেন না কারণ আপনার পশু সম্পর্কে আপনি যতোটা বোঝেন লোকে ততটা বুঝবে না